হুম বলো কী হয়েছে হুম বলো হ্যাঁ আছে আমার দোকানে বলুন হ্যাঁ ভালো কোয়ালিটির আছে ওই সাড়ে তিনশো চারশো এরকম পড়ে যাবে ভালো কোয়ালিটির নিলে হ্যাঁ হবে কিন্তু ওটা বেশি ভালো হবে না হুম দেখো এগুলো সাজানো আছে যেটা পছন্দ হয় বলো আমি দামটা বলে দেবো এই হোয়াইট কালারেরটা হ্যাঁ এই যে নাও দেখো না না ছিঁড়বে না এটা গেরেন্টি আছে ওই পাঁচ মাস ছ মাস গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ কোনো প্রবলেম নাই তার আগেই যদি ছিঁড়ে যায় তাহলে রিটার্ন করা যাবে না না ও তো জলে ভিজানো যাবে না জুতাটাকে হ্যাঁ দাঁড়াও দিচ্ছি এই যে ধরো ব্ল্যাক কালারের যেটা বললাম হ্যাঁ তো অন্যটা দেখুন কোনটা পছন্দ হয় ওটা বাদ দিয়ে দাও যদি ওটা তোমার পছন্দ না হয়ে থাকে তো হ্যাঁ তো এই মাপেরই আমি দিচ্ছি অন্য বের করে একটু দাঁড়াও হ্যাঁ ধরো এটা সাত নম্বর আছে হয়ে যাবে তো পায়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখো কোনো প্রবলেম নাই তুমি তো বললে যে আমার সাত তুমি তো বললে যে আমার সাত লাগে সাত দিলাম ছয় দিলাম না আমার কাছে তো এটাই মাপের আছে

হ্যাঁ ছয় তো দেখালাম তোমাকে তুমি তো বললে যে আমার ছয় সাইজের হবে না তাহলে দেখো অন্যটা দেখো হ্যাঁ নাও ধরো ছোটো নয় পায়ে পরে দেখো ঠিক হয়ে যাবে আর এখন নতুন তো তাই বলে টাইট লাগছে তুমি যখন সেটা ব্যবহার করতে শুরু করে দেবে না তো একটু ঢিল হয়ে যাবে মানে তুমি হাঁটা চলা করবে তো নিজেই ঢিল হয়ে যাবে আর জুতাটাকে অত জলে ভেজানো যাবে না হ্যাঁ আচ্ছা এবার তুমি যদি জলেই ডুবিয়ে রাখো তো ওয়াটার প্রুফ থাকলেও তো সেটা খারাপ হবে না অল্পখানি জলে হেঁটে গেলে সেটা কিছু হবে না হ্যাঁ এর দাম অত নেই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে